আমি ভারতের বিখ্যাত নৃত্য শিল্পী শৈলগুলি সঙ্গীত নাটক একাডেমি আট প্রকারের ভারতীয় দ্রৌপদী নিত্তি দ্রৌপদী নিত্য হিসাবে সা সংস্ক সংস্কৃত দেওয়ার ভারতনাট্যম ভারতনাট্যম তামিলনাড়ু কত্থক উ উত্তরপদে উত্তর পশ্চিম মধ্য ভারতে কথাকলি কেরল কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা ওড়িশি উড়িষ্যা মণিপুরি মণিপুরি মোহিনী অট্টম কেবল কেবল এবং শ আসাম আমি এই আমি এই ভারতের নাট্য শিল্পীকে চিনি ডোনা গাঙ্গুলি